হ্যাঁ পাওয়া যাবে

হ্যাঁ এসি লাগা আছে তার জন্যে বলুন কী বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ এক্সট্রা এক্সট্রা ভাড়া লাগবে ঠিক আছে তার জন্যে এক্সট্রা ভাড়া লাগবে আপনি কোথায় যাবেন কোথায় ও ঠিক আছে বলুন কবে লাগবে গাড়িটা ও ঠিক আছে আর কিছু বলছিলেন কোথায় কোথায় মানে কি কোথায় লাগাবো পরশু দিন গাড়িটা কটার সময়

ঠিক আছে তাহলে পরশু দিন আপনার হচ্ছে লাগিয়ে দোবো ঠিক আছে ঠিক আছে আপনাদের গ্রামটার নাম কি ঠিক আছে তাহলে দাঁড়ান ও ঠিক আছে